আমাদের প্রধানমন্ত্রী যে আবাস যোজনা প্রকল্পটি চালু করেছেন সেটি মূলত ভারতের দরিদ্র শ্রেণির মানুষদের জন্য কারণ যারা জীর্ণ এবং কাঁচা বাড়িতে থাকে তাদেরকে পাকা বাড়িতে থাকার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই যোজনাটি চালু করেন এই যোজনায় দু কোটিরও বেশি মানুষকে আবাসন দেওয়া হয়েছে এবং আট লক্ষ টাকারও বেশি টাকা এই যোজনায় সম্মিলিত ভাবে নিয়োগ হয়েছে এবং এটাই হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষ যাতে পাকা বাড়িতে থাকতে পারে এবং ভালোভাবে থাকতে পারে তার জন্যই এই আবাস যোজনা